যারা সত্যিকারের ভ্রমণপিপাসু মানুষ তাদের সবসময় কাশ্মীর উটি রাজস্থান ব্যাংকক গোয়া যাওয়ার দরকার পড়ে না বাড়ির কাছাকাছি ঘোরার স্থানগুলোতেও ভ্রমণ করতে যেতে হয় কবি বলেছেন বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু তাই আমি সময় পেলেই আমি বেড়িয়ে পড়ি সে কয়েকদিনের জন্যই হোক অথবা কয়েক ঘন্টার জন্যই হোক আমার সব থেকে পছন্দের ভ্রমণ হয়েছে ব্রাইক বাইক ট্যুর এতে কয়েক ঘন্টার মধ্যেই আশেপাশের ভ্রমণস্থানগুলো ঘুরে ফেলা যায় আমার বাড়ি থেকে তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় ভ্রমণস্থান রয়েছে যেমন গড়পঞ্চকোট বড়ন্তি বিহারীনাথ পাহাড় গড় জঙ্গল মাইথন ড্যাম পাঞ্চেৎ ড্যাম সহ আরো বেশ কয়েকটা জায়গা সকাল সকাল মোটর সাইকেল করে বেড়িয়ে ওই স্থানগুলোতে গোটা দিন কাটিয়ে বিকেলে বা সন্ধ্যাবেলায় বাড়ি ফেরা যায় সকালে বেরিয়ে সন্ধ্যায় বাড়ি ঢোকার কারণে কোনও লাগেজ বা মালপত্র বহন করতে হয় না যাতে ভ্রমণের ক্লান্তিও আসে না সপ্তাহান্তে এই ধরণের একটি ভ্রমণ করতে পারলে গোটা সপ্তাহের কাজের একঘেয়েমি এবং ক্লান্তি দূর হয় এবং নিজেকে সতেজ এবং তরতাজা মনে হয় আবার আগামী সপ্তাহের কাজের জন্য প্রাণশক্তিও ফিরে পাওয়া যায় অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হল এই ভ্রমণগুলি ব্যয়সাপেক্ষ নয় তাই দৈনন্দিন পারিবারিক অর্থনীতিতে এর কোনও চাপও পড়ে না প্রভাবও পড়ে না বাড়ির কাছাকাছি নতুন নতুন ঘোরার জায়গা খোঁজার নেশাটাও বেঁচে থাকে এর ফলে স্থানীয় মানুষদের সাথে যেমন আলাপ হয় তেমন বন্ধুত্বও হয় এটাও একটা বিরাট পাওনা বিরাট প্রাপ্তি আমি এই ধরনের ভ্রমণ ঘন ঘনই করে থাকি প্রায় প্রত্যেক সপ্তাহেই এই ধরনের ছোটো ছোটো ভ্রমণ করার চেষ্টা করি আমি যাতে মন প্রাণ সতেজ রাখতে পারি নিজেকে কাজের জন্য